হ্যাঁ কে বলছেন হ্যালো ও ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বলো বলো মা টিভিটা তো নেব কিরকম নেব এরকম একটা তো দেখতে হবে বা নিতে হবে দামি কম্পানি দেখেই নেব তাহলে তুই একটু এক কাজ কর দোকানগুলো একটু খোঁজখবর নে নিয়ে আমায় ফোন করে বল যে কোন দোকানে আমাদের ভালো টিভি পাওয়া যাবে সেই দোকানটাই নেব খুব ভালো তাহলে ওখান থেকেই দেখে নেব এবং পয়সাকড়িটাও তো দেখতে হবে হ্য়াঁ মা পয়সাকড়ি না হলে কোথায় কি হবে এবং পয়সাকড়ি কিরম কি দাম টাম নেয় ওদের দরদামগুলো গিয়ে জিজ্ঞেস করে এখন ওটা কোথায় রাখবি টেবিলে রাখবি না আমাদের একটা বক্স করে দেওয়ালের গায়ে কোথায় রাখলে হবে কত সাইজের নিবি কিরকম নিবি ওইটা একটু মা বসে আলোচনা করলে আরও ভালো হত নিতে হবে টিভিটা নেব এটা তাহলে ওদেরকে দোকানে জিজ্ঞেস টিজ্ঞেস করে দুই একটা খোঁজ খবর নিয়ে আমাকে বল এখন বর্তমানে ভালো টিভির কি দাম চলছে এটা একটু জিজ্ঞেস করে বল খুব ভালো যেখানটাই মানাবে এবং সেটাকে চলবে সেইটাই আমরা নেব তাহলে আমি ঠিক আছে তুই আগে দোকানগুলোতে জিজ্ঞেস করে নে কিরকম দাম টাম নেয় কি নেয় একটা অ্যাপ্রোক্স তারপরে তো গিয়ে আমরা ঠিক আছে ওটাই নেব হ্য়াঁ ঠিক আছে যে সিস্টেমে আমরা লাভবান হব বা আমরা যেভাবে মেটাতে পারব যেটা হলেই সুবিধা সেই সিস্টেমেই করব

ঠিক আছে মা এটাই সিস্টমেটিক পদ্ধতি ঠিক আছে এইটাও ভালো পদ্ধতি নিজেরা বসে আলোচনা করে যেটা আমাদের সুবিধা হয় এভাবেই টিভিটা আমরা নেব এটা মনস্থির করা রইল

হ্য়াঁ ঠিক আছে